আপনার পরিবারের বন্ধু বা কেউ কোনও খেলাধূলায় প্রশিক্ষণ নিতে চায় তাহলে তারা কার সাথে পরামর্শ করবে এবং কোথায় কোচ বা প্রশিক্ষণের সুবিধা আছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাদের পরিবারের কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় তাহলে এখানে খেলাধূলার তার কীরকম ঝুঁকি আছে কীরকম আগ্রহ আছে সেটা আমি আগে দেখব তারপরে কোনও প্রশিক্ষণ নিতে হলে আমি কোচের সম্বন্ধে যোগাযোগ করব কারণ আমাদের এখানে হ্যাঁ হুগলি জেলায় খেলাধূলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক রকম এখানে ট্রেনিং সেন্টার আর আছে বা খেলাধূলার বড় মাঠও আছে বা কোচ হিসাবেও দেওয়া যায় যা আমি দেখব যে আমার ছেলে মেয়েরা কীরকমভাবে তারা খেলাধূলার দিকে আকৃষ্ট হয়েছে সেই ব্যাপারে আমি সে দুএক দু একটি প্রশিক্ষণ করব বা ভাবব কারণ খেলাধূলা এমনই একটা জিনিস যে তাদের ইচ্ছে না থাকলে কোনও কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না এবং বাবা মা ছাড়া আমাদের বাড়ির আশেপাশে যেসব গুণী ব্যক্তিরা আছে যারা খেলাধূলা সম্পর্কে একটু আগ্রহ আছে যারা ওই সব ব্যাপারে জানে তাদের কাছ থেকে আমি পরামর্শ নেব যাতে আমার পরবর্তীকালে কোনও কিছু না অসুবিধা হয় বা নির্দিষ্ট দিকে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারি এইভাবে আমি খেলাধূলার প্রশিক্ষণ নেব বা সব কিছু দিক থেকে আমি এগিয়ে যাব